সুস্থ স্বাভাবিক জীবনের অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলাধুলা সঠিকভাবে বাঁচার জন্য এবং সঠিক ভালোভাবে থাকার জন্য শরীরকে সুস্থ ও নীরোগ রাখার জন্য শরীরে খেলাধুলা বা ব্যায়ামের প্রয়োজনীয়তা রয়েছে এবারে খেলাধুলা বিভিন্ন ক্রীড়া এবং বিভিন্ন ইভেন্ট হয় সেই ইভেন্ট বা ক্রীড়াতে সবাই যোগদান করে এই ক্রীড়া বা টুর্নামেন্টের আয়োজন করে সেই ক্রীড়া পশি ক্রীড়া এক সদস্য বা সবাই গোষ্ঠীগতভাবে এই খেলাধুলোগুলো কোথায় হবে এবং কোন জায়গায় হবে এবং কীভাবে খেলার যে টুর্নামেন্ট তা বসবে সেই আয়োজন হবে সেসব বিষয়ে নানারকম মতামত রয়েছে অনেকে বলেন রবীন্দ্র সরোবর স্টেডিয়াম বা ইডেন গার্ডেন এই সব জায়গায়ও খেলাধুলা হয় আবার আরও ছোটোখাটো গ্রাম্য এলাকায় যে ছোটোখাটো জায়গাগুলি রয়েছে তারাও সেখানেও খেলাধুলা করা হয়ে থাকে